আমাদের এখানেই আমার একটা জা সে হচ্ছে সদস্য ছিল সে এখন প্রধানমন্ত্রী হয়েছে সে প্রধান হয়ে আমাদের গ্রামে বা আশেপাশে গ্রামে সবাইয়ের অনেক কিছু সাহায্য করেছে বা অনেক কিছু দেখাশোনা সব কিছু তিনি করে আর কিছু কিছু মানুষ এখানে আছে সবাই তো বড়লোক না সবাই কিছু কিছু মানুষ আছে তবাই সবাই খেটে খাওয়া মানুষ সবাইকেই খাটতে হয় গরিব বড়লোক সবাইকেই খাটতে হয় কিন্তু এমন কিছু কিছু মানুষ আছে এখানে তারা জমি বা বাগান বাড়ি চাষ করে খায় আর আমাদের দেশের এই প্রধানমন্ত্রী হয়ে সে এই বাড়িতে যে কাজগুলো দিয়েছে অনেক গরীব মানুষের বাড়ি তৈরি করে দিয়েছে ঘর তৈরি করার জন্যে টাকা পয়সা এ করে দিয়েছে হ্যাঁ প্রথম এক লাখ কুড়ি হাজার টাকা দেয় কিন্তু প্রথম দিয়েছে ষাট হাজার তার পরে চল্লিশ হাজার তার পরে কুড়ি হাজার এবার ষাট হাজার টাকাটা বনেত করার জন্য কুড়ি হাজার চল্লিশ হাজার টাকাটা বাউন্ডারি ঘেরার জন্যে আর কুড়ি হাজার টাকাটা মাথায় ছাদ করার ছাউনি করার জন্যে সেই জন্যে আমাদের এখানে প্রধানমন্ত্রী অনেক উপকৃত করেছে আশা করি আরও আমার খুব আশা যে আরও যাতে ঈশ্বরের লোকেরা বা আশেপাশের লোকেরা যাতে এই প্রধানমন্ত্রী অনেক কিছু সাহায্য করে হ্যাঁ সেইগুলোর জন্য আমরা খুব আশা করে আছি যাতে সাহায্য পাই সবাই যেন উপকৃত হয় সবাই যেন মোটা ভাত মোটা কাপড়ে সকলের দিন যায় কারোর যেন কোনো অভাব না থাকে প্রধানমন্ত্রী এইগুলো যেন সব কিছু দেখাশোনা করে সবাইকে সহযোগিতা করে